ডায়রিয়া নিরাময়ের জন্য আমার গ্রামে জনপ্রিয় অনেক ধরনের ঘরোয়া টোটকা রয়েছে এখন ডায়রিয়া জিনিসটা এতোটাই বেশি ঘরে ঘরে প্রচুর পরিমাণে ডায়রিয়া হতে দেখা যাচ্ছে তো সেটা নিরাময়ের জন্য যেমন প্রচুর পরিমাণ চিকিৎসাও রয়েছে ঠিক তেমন পরিমাণ অপর দিকে প্রচুর ঘরোয়া প্রতিকার রয়েছে এবং যে ঘরোয়া প্রতিকারগুলো শহরের থেকে বেশি গ্রামে ব্যবহার করা হয় তো গ্রামের কিছু ঘরোয়া প্রতিকার বলতে এখানে যেমন গ্রামে বেশি মানে গরম জল সেটাকে ফুটিয়ে খেতে বলা হয় যাতে কোনওরকম কোনও জীবাণু শরীরের ভেতরে প্রবেশ না করে তাছাড়াও বিভিন্ন রকমের জিনিস যেমন বিভিন্ন ধরনের গাছ গাছড়া ওষুধ ব্যবহার করা হয় সেগুলোতে অনেকটা উপকার হয় ডায়রিয়া থেকে বাঁচা যায় এছাড়া বিভিন্ন ধরনের মানে ঢাকা দেওয়া খাবার খেতে বলা হয় যাতে কোনওরকম কোনও জীবাণু বা কোনওরকম কোনও খারাপ জিনিস সেইটাতে প্রবেশ করতে না পারে তো এছাড়াও যেন বিভিন্ন ধরনের হাত বিভিন্ন মানে শিকড় বাকড় রয়েছে যেগুলো আমাদের এখানে গ্রামে মানা হয় এবং সেগুলো খেয়ে যে সত্যিই মানে উপকার হয়েছে সেটা সত্যিই মানে রেজাল্ট দেখা গেছে যে উপকার হয়েছে বলে তো ডায়রিয়া নিরাময়ের জন্য অনেক কিছু ঘরোয়া প্রতিকারই আমাদের এইখানে গ্রামে ব্যবহার করা হয় এবং সেখান থেকে মানুষ প্রচুর পরিমাণ উপকৃত হয় তো এই ঘরোয়া জিনিসগুলো শহরের থেকে বেশি গ্রামে আমাদের ব্যবহারও করা হয় এবং এই তার মাধ্যমে অনেক মানুষের মানে জীবনও বেঁচেছে সেটাও দেখা গেছে তো এই ঘরোয়া টিম ঘরোয়া হচ্ছে পদ্ধতিগুলো আমাদের গ্রামে বারবার ব্যবহার করা হয় এবং অনেক সময় মানুষ শহরে যেতে পারে না আমাদের গ্রাম থেকে তো তার জন্য এখানে গ্রামেই সে ঘরোয়া জিনিসগুলো দিয়েই যতটা সম্ভব ডায়রিয়াটাকে আটকানো যায় সের তারই মানে তারই মানে মানে যত মানুষ উপকার করা যায় সেটারই ব্যবস্থা করা হয়েছে আমাদের গ্রামে তো এইভাবেই ডায়রিয়া নিরাময়ের জন্য আমার গ্রামে বিভিন্ন ধরনের জনপ্রিয় প্রতিকার আমি রয়েছে